একত্রিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ নতুন বছর নতুন বছর শুরু হওয়ার আগের পূর্ব দিন আর ফার্স্ট জানুয়ারি নতুন বছর নতুন বছর সেদিন থেকে শুরু হলো আমাদের দুহাজার চব্বিশ সাল বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস